কি রে কেমন আছিস আচ্ছা শোননা বলছিলাম শিক্ষক দিবস আসছে তো তো কি ভাবলি কি দিবি স্যারকে উপহার আচ্ছা তো একদিন তাহলে হ্যাঁ ভালোই আছে চরিদার মুখোশ এমনিতে বিখ্যাতই হচ্ছে এখন তো সবাই মিলে একদিন বল কবে যাবি রবিবার করে তো সবাই ফাঁকা থাকে তখন রানু রাহুল শ্রেয়সী তারপর রমা অনিকেত ওদের সবাইকে একবার নিয়ে নেবো আমরা নিয়ে পর সবাই মিলে একবার যাব তাহলে হ্যাঁ সবাইকে একবার ফোন করে আমরা জানিয়ে দিচ্ছি যে এই দিন আমরা বেরবো তো তোদের যদি টাইম হবে তো তোরা চলে আয় আমাদের সাথে ঠিক আছে আর বাকি শোন না ওখানে একটা বিখ্যাত দোকান আছে মানে পুরস্কারও পেয়েছিল আমার দোকানটা মনে আছে কিন্তু আমি ঠিক বলতে পারছি না নামটা কি ছিল ঠিক আছে তো ওই দোকানটা হ্যাঁ বল না না আমার দোকানটা মনে আছে ওটার কোনও নেই শুধু নামটা মনে নেই দোকানের ঠিক আছে তো যখন যাব তো ওই দোকানটার থেকেই নেব কারন ওখানে মুখোশের দামটাও কম হবে আর আমরা ভালো পাব আর স্যারেরও একটু ভালো লাগবে যে আমরা অন্যরকম কিছু দিচ্ছি কারন বাকি সবাইতো দিতেই থাকে কলম দেয় তারপরে ঘড়ি দেয় ওগুলো তো সবাই দেয় এখন আমরা একটু আলাদা রকম দিচ্ছি হ্যাঁ মুখোশটা ভালোও লাগবে ঘরে সাজিয়ে রাখতেও দেখতেও ভালো লাগবে ওটা ঠিক আছে তো শোন না আমি একটা মানে আলোচনা করে নিচ্ছি কাল কবে হবে ঠিক আছে কে কবে ফাঁকা আছে ওই আলোচনাটার উপরেই মানে নির্ভর করে আমরা জানাছি যে কবে যাব তাহলে ঠিক আছে তুই ফ্রী আছিস মানে তুই ফাঁকা আছিস তো চল ঠিক আছে আমি তাহলে আলোচনা করে নিয়ে তোকে একবার জানাচ্ছি তারপর বলিস যদি তোর কোনো অসুবিধা না থাকে আচ্ছা চরিদা যেতে তোর কোনও অসুবিধা নেই তো তালে চরিদার মুখোশই দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল আমি তাহলে আলোচনা করে নিচ্ছি একবার তারপর তোকে জানাচ্ছি আচ্ছা চল রাখছি হ্যাঁ